রাষ্টীয় পরিবহনের মানে একটা রাজ্য থেকে অন্য রাজ্যে যাওয়ার জন্য অনুমতি পত্রের প্রয়োজন হয় কিছু গাড়ির আবার একটা দেশ থেকে অন্য দেশে যাওয়ার জন্যেও গাড়ির অনুমতি নিতে হয় এগুলো সরকারের থেকেই নিতে হয় এছাড়াও হচ্ছে এটাই হলো এর মানে আমি মনে করি যে ভারতবর্ষে ভ্ৰমণ করবার জন্য এখন অনেক সুযোগ সুবিদা হয়ে গেছে বিভিন্ন ধরনের যানবাহন বেরিয়ে গেছে যার ফলে মানুষের সময়ও খুব কম লাগে এবং খুবই সাশ্রয়ইও হয় যেমন এখন জাহাজ হয়ে গেছে প্লেন হয়ে গেছে এতে করেও ট্রেনে মানুষ এক দেশ থেকে অন্য দেশে যেতে পারে এক রাজ্য থেকে অন্য রাজ্যে যেতে পারে ট্রেনের ভাড়াও অনেক কম এবং যার ফলে ভ্রমণ অনেক সাশ্রয়ী হয়ে গেছে বলে আমি মনে করি